ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ব্যয়ের সমস্যাকে রাজ্য কীভাবে মোকাবিলা করেছে স্বাস্থ্যসাথীর পশ্চিমবঙ্গ নগদ বিহীন চিকিৎসা চিকিৎসাদার স্কিম এয়ার সেন্স মানেই স্বাস্থ্য বিমা প্রকল্প করেছেন স্বাস্থ্যসাথী হলো একটি চিকিৎসা প্রকল্প ওই কার্ড দেখিয়েই আমা নানা রকম চিকিৎসা করা হয় সে চিকিৎসার ক্ষেত্রেই চলতে থাকে নানা রকম প্রকল্প